না সবজি কিনি তো আমি শোবাজার থেকে সবজির দাম কুইন্টালে বারোশো টাকা কুমড়ো কুইন্টালে সাড়ে এগারোশো টাকা ভেন্ডি কুইন্টালে সাতশো টাকা পটলের দাম এখন মার্কেটে তো পটল খুব একটা লোক কিনতে পারছে না সেই জন্যে পুরো মার্কেটে চলছে ভালো মানের পটল হলে সেটা এখন মার্কেটে যেরকম টানবে বাজার যেরকম টানবে সেরকম তো কিনতে হবে পাইকারিভাবে না কিনলে তো তো আমাদের তো লস হয়ে যাবে তা ঠিক আছে দেখছি রাখছি তাহলে